হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন দিদি আমি চিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই তো আসছি আমরা বেরিয়েই পড়েছি একটু অসুবিধার জন্য দেরি হয়ে গেলো আসছি আসছি আর যা যা বলেছিলাম তাই তাই আপনারা এনে রেখেছেন সব সবজি বাজার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আমরা এই দশ পনেরো মিনিটের মধ্যেই ঢুকে যাচ্ছি আর আপনি চিন্তা একদম করবেন না আর আমাদের যা যা মেনু হয়েছিলো তো ফ্রাইড রাইস মাংস আর পনিরের তরকারি হবে তো বেশিক্ষণ লাগবে না করতে আর ওই সকালের খাবারটা গিয়েই সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো লুচি তরকারি হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসছি আসছি আসছি আর পনেরো মিনিট দিন সময় আমরা এক্ষুণিই চলে আসছি ওই রিক্সা খুঁজে পাচ্ছিলাম না বলেই আরও একটু দেরি হয়ে গেলো পেয়ে গেছি এখন চলে আসছি আপনিও অতো চিন্তা করবেন না গিয়েই সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো আর বাচ্চার জন্যও পায়েস আমরা আলাদা করেই প্রথমেই করে নেবো আর আঝালা তরকারিও ঝাল দেওয়ারা গেলেও ওর জন্য একটু তুলে রেখে দেবেন আলাদা করে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি আসছি এক্ষুণি আসছি রাখুন আপনি আমি চলে আসছি ঠিক আছে রাখছি আমি হ্যাঁ হুম হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ